হ্যালো বলছি দাদা আপনি আপনি চা দোকানে আরবারে গিয়েছিলাম অযোধ্যা তখন আপনার দোকানে চা খেয়েছিলাম তো তো বলছিলাম যে আগামী রবিবার আমরা বন্ধুবান্ধবদের সঙ্গে অযোধ্যা ঘুরতে যাচ্ছি হুম এই রবিবার আমরা যাচ্ছি তো তো আপনার চা দোকানে আমরা চা খাব হ্যাঁ সকালে চা খাব এবং আমরা অযোধ্যাতে ঘুরব তো তো তো আপনার ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে হুম হুম হুম না দুপুরে যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের ভালো হতো

না না দাদা আগেবারে চাটা ঠিকঠাক তো ছিল না তো না আরবারের চাটা ঠিকঠাক ছিল না

ও তো বলছিলাম আমরা তো দশজন বন্ধু যাচ্ছি তো দশজনের আমার যেমন দুপুরের খাবার ব্যবস্থা যদি করে দিতেন রুটি কী সবজি কিছু যদি ব্যবস্থা করে দিতেন ভালো হতো হুম হুম না না আমরা কনফার্ম যাচ্ছি আগামী আগামী রবিবার হুম সকালে চা খাব এবং ঘোরাঘুরি ঘোরা হয়ে গেলে আমরা সবাই মিলে আপনার দোকানে খাব

ঘুরতে না না সে তো বুঝলাম কিন্তু আমরা ঘুরতে মোটামুটি তিন চারটে বেজে যাবে তো ওরকম টাইমেই খাব হ্যাঁ এই সময় একটু ফাঁকা ছিল ছুটি সবাই মিলে একসঙ্গে তাই ঘুরতে যেতে চাই ও ভিড় হচ্ছে এখন এত গরমেও হ্যাঁ সে তো একটু কম হবেই যা গরম পড়েছে হুম সে তো বুঝতে পারছি গরমের জন্য কম একটু হবেই তো যাই হোক হ্যাঁ আমরা যাচ্ছি অবশ্যই হ্যাঁ এবার কিন্তু ভালো দিতে হবে কারণ বন্ধুবান্ধব তো বা অনেক দূর থেকে আসছে তো হুম সে তো বটে অবশ্যই হ্যাঁ সেটাই আগের থেকে বলি বলে দিই কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করব বলি চাটা তো করা প্রবলেম নয় চাটা কারণ গেলেই পাওয়া যাবে তো দুপুরের তো আপনি হ্যাঁ আমি দেখছি আপনি না হলে তো দুপুরে সেরকম খাবার দাবার করেন না অর্ডার ছাড়া তা বলি আপনাকে জানিয়ে দিই কারণ আগাম আগের আগেরবার যখন গিয়েছিলাম তখন আপনার ফোন নাম্বারটা নিয়ে এসেছিলাম একজনের কাছে আপনার ওখানকার তাই এবারে ফোন করে বলি জানিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হুম